কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলি হলো আগ্রার তাজমহল কোণারকের সূর্যমন্দির দিল্লিতে কুতুব মিনার চার্লস মিনার এগুলি হলো বিশেষ পর্যটক আকর্ষণ সারা বছর এখানে প্রচুর পর্যটক এখানে আসে পর্যটক কেন্দ্রগুলি জুড়ে আছে ব্যবসা শুরু হয়েছে এবং এতে কর্মসূচি সংস্থান হয়